হ্যাঁ বলুন হ্যাঁ তো আপনার কী কী প্রাইজ লাগবে আমার এখানে প্লাস্টিকের বালতি মগ গামলা এবং স্টিলের থালা সব রকম আছে স্টিলের থালাগুলো পড়বে তোমার দেড়শো টাকা করে আর মগগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে প্লাস্টিকের গামলাগুলো পঞ্চাশ টাকা করে প্লাস্টিকের বালতিগুলো আশি টাকা করে আরও আছে ও তাহলে আপনার এখানে আছে মগ আছে কুড়ি টাকা করে এবং ব্রাশের খাম আছে দশ টাকা করে কত পিস দেবো প্যাক করে রাখব হ্যাঁ প্লাস্টিকের চেয়ার আছে আড়াইশো টাকা করে পড়বে একটে একটা একটা চেয়ার ওর থেকে দামী চেয়ার আছে সেগুলো তিনশো টাকা করে আপনার কোনটা লাগবে আপনার কত পিস লাগবে বাচ্চাদের ছোটো চেয়ার ওগুলো দুশো টাকা করে আপনার কত পিস লাগবে বলুন আচ্ছা ঠিক আছে আমি না হয় একশো আশি টাকা করে করে নেব দিদি তা আপনি কবে নেবেন কবে আসবেন আচ্ছা দিদি ওকে আমি প্যাক করে রেখে দেবো তা আমি রাখছি অন্য কাস্টমার এসেছে ওকে